গেমগুলিতে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ব্যবহার সম্পর্কে অনুভব করি যে কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে নিজের বুদ্ধিসত্তার দরকার এবং অনেক পরিমাণে অভ্যেস করা দরকার কৃত্রিম বুদ্ধিমত্তা তারা শুধুমাত্র দেখেই হয় আর সেটুকু শিক্ষা হয় তবে নিজের অভ্যেস না থাকলে সেটাকে ঠিকমত পরিচালনা করা হয় না তাই কৃত্রিম বুদ্ধিমত্তা যতটা দরকার ততটা নিজের বুদ্ধিসত্তা এবং অভ্যেসের প্রয়োজনও খুব বেশি গেমগুলি খেলার জন্য তাতে নিজেদের খেলাও ভালো হবে এবং নিজেদের স্বাস্থ্যও ভালো থাকবে